আমার সঙ্গে থাকা আমার দ্বিতীয় পণ্যটি হলো একটি হেয়ার জেল এবং এই হেয়ার জেলটি ব্যবহার করে আমি খুবই অসন্তুষ্ট হয়েছি কারণ এই হেয়ার জেলটি ব্যবহার করার পরেও আমার চুলগুলি দাঁড়াতো না বা চুলগুলি ফুলে ফেঁপে থাকতো না বরং এর ফলে আমার চুল উঠে যেতে আরম্ভ করে আমি যতোদিন এই হেয়ার জেলটি ব্যবহার করছি ততোদিনই আমার চুলের গোড়া আলগা হয়ে গিয়েছে এবং অতি সহজেই আমার মাথার চুল উঠে পড়ে যাচ্ছে